হ্যাঁ গত সাত দিন আগে আমি একটা জিন্স কিনেছিলাম এই আমাদেরই এক পাশেই একটা স্টোর রয়েছে ওখান থেকে কিনেছিলাম ভালই খারাপ না জিন্সটা দাম যে দাম নিয়েছিলো তা আন্দাজে বলতে গেলে কোয়ালিটিও ঠিকঠাক মানে কালারটিও বেশ ভালো কারণ আমার অলরেডি একবার কাচা হয়ে গেছে দেখলাম কোনো কিছু ফেড বা কোন কিছু হয় নি প্লাস যে কাপড়টা জিন্সের কাপড়ের কোয়ালিটিও খুব ভালো খুব মসৃণ এবং খুব নরম মানে ওটা পরার পর কোনো রকম চুলকুনি বা কোনো র্যাশ এরকম কিছু হয় নি এবং কাপড়ও খুব পরে আরামদায়ক মানে আমার কোনো অসুবিধা হয় নি এবং বলতে গেলে কোয়ালিটি ভালোই যা দাম আন্দাজে যেরকম দাম নিয়েছে সেই আন্দাজে বলতে গেলে তুলনামূলক জিনিসটি খুবই ভালো বলতে গেলে কারণ কাপড়ের কোয়ালিটিটা বারবারই বলছি কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো মানে যে কী বলবো কোনো কালার ফেড কোনো রকম পরার পরে অস্বস্তি চুলকুনি র্যাশ কোনো কিছু হয় নি জিন্সটি দেখতেও খুব সুন্দর ওপর থেকে যাই হোক ভালো মানে সব দিক বিচার করে বলতে গেলে জিন্সটি খুবই ভালো যেটা আমি ব্যবহার করছি সাত দিন আগে নিয়েছিলাম মানে ইতিমধ্যে একবার কাচাও হয়ে গেছে কোনরকম ফেড হয় নি সবদিক বিচার করে দেখতে গেলে বলবো জিন্সটি অবশ্যই ভালো মানে পাশেরই একটি স্টোর থেকে নেওয়া কোয়ালিটি খুবই ভালো